আমি সৌরভ বলছিলাম আপনি কি পপি রায় বলছেন আপনার কি মাংসের দোকান আছে ও আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম আমার একটি অনুষ্ঠান বাড়ি আছে বিবাহ ওখানে মাংস লাগবে মটন লাগবে ছশো কেজি এবং মটন যারা খাবে না তাদের জন্য চিকেন একশো কেজি আর চিকেন একশো কেজি

আমার ওটা লাগবে একত্রিশে ডিসেম্বর হ্যাঁ একত্রিশে ডিসেম্বর লাগবে হ্যাঁ বিবাহ বাড়িতে তা আপনাদের দোকানের নামটা অনেক দূর শুনেছি ওই জন্য আপনাকে ফোন করলাম তো কিছু কিছু কিছু ছাড় পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ

না ওটা একটু দেশি খাসিই নেব বুঝতেই পারছেন বাড়িতে হ্যাঁ হুম আমি দেশি খাসিই নেব

এক একটা পঁচিশ কিংবা ত্রিশ ত্রিশ গ্রাম পঁচিশ বা ত্রিশ গ্রাম ঠিক আছে একত্রিশে ডিসেম্বর হ্যাঁ আপনি ঠিকানাটা লিখে নিন ঠিকানাটা পূর্ব মেদিনীপুর বাস স্ট্যান্ডের ঠিক বিপরীত দিকে বিপরীত দিকে দোতলা রেড কালারের বাড়ি নামটা সৌরভ সৌরভ পাল ও কত টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আমি অ্যাডভান্স করে দেবো আপনারা ঠিক টাইম মতো পৌঁছে যাবেন একত্রিশ তারিখে ঠিক আছে রাখছি ধন্যবাদ দাদা